কুরুষ কুরুষ বুনন আমার মানে কুরুষ বুনন আমি শিখতে চাই ভবিষ্যতে আমার ওটার প্রতি একটা আকর্ষণ আছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কুরুষ দিয়ে অনেক কিছু বোনা যায় যেমন টেবিল ক্লথ হয় জামাকাপড়ও করা যায় কুরুষের ব্লাউজ তারপরে কুরুষের ফ্রক কুরুষের শার্টও করা যায় তো এই কুরুষ জিনিসটা কুরুষ দিয়ে এখনো শাড়িও বানানো যায় হ্যাঁ তো এই কুরুষের কাজটা আমার খুব ভালো লাগে আমি কুরুষ আমার কাছে ফেভারিট কুরুষের বুনন এবং আর গুজরাটি সেলাই এই সেলাই এই দুটো এই শ এটা আমার খুব মানে ভালো লাগে এই আমি খুব একটা ভালো পারি না তো আমি এটাই শিখতে চাই আমার এটা শেখার একটা ইচ্ছা আছে আমি এটা আমি শিখতে চাইছি আমার খুব ভালো লাগে আর কি